আমি পাখির সিদ্ধান্ত নেবো পাখি দেখার সরঞ্জাম বলতে দূরবিন বা স্পটিং স্কোপ স্পটিং স্কোপ বা দূরবীন দিয়ে আমরা দূর থেকেই খুব সহজে পাখিটির চারদিক বা খুব সুন্দরভাবে পাখিটিকে দূর থেকেই কাছ থেকে দেখার অনুভব করতে পারবো দূরবীন দিয়ে দেখলে দূরের দূরবীনের অর্থ হলো দূরের জিনিস কাছে দেখা তেমন সেইভাবে দূরবীন দিয়ে আমরা যদি পাখি দেখতে যাই তাহলে দূরের জিনিসকে বা পাখিটাকে আমরা দূর থেকে খুব সুন্দরভাবে কাছে দেখতে পাবো এবং পাখিটার কীভাবে নড়ছে বা কীভাবে কী করছে সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে আমরা অনুভব করতে পারবো বা সেই পা সেই জিনিসটাকে সুন্দরভাবে আমরা মূল্যায়ন করতে পারবো এবং দূরবীন বা স্পটিং স্কোপ দিয়ে যে পাখি দেখা হয় সেই সেইভাবে পাখি দেখলে সে সুন্দরভাবে পাখি দেখা যায় এবং পাখির কোনো রকম ক্ষতি হয় না পাখিকে কোনোভাবে ভয় পাওয়ানো হয় না যার সাহায্যে আমরা সুন্দরভাবে পাখি দেখতে পারি এবং এর সাহায্যে কোনো রকম অসুবিধা ছাড়াই পাখির সঙ্গে আমরা মশকরা করতে পারি বা খেলাধুলো করতে পারি পাখি দেখার একটা আলাদাই মজা এই মজাটা বলে বোঝানো যাবে না কিন্তু দূরবীন দিয়ে অনেকটা একশো মিটার দূর থেকে দূরবীন দিয়ে দেখলে পাখিটাকে খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় দূরবীনে লেন্সের মাধ্যমে পাখিটা খুব কাছ থেকে দেখতে পাওয়া যায় যেটার সাহয্যে আমরা খুব ভালোভাবে পাখির সঙ্গে খেলাধুলা করতে পারি এই দূর থেকে অনুভব করতে পারি খেলাধুলা করা এবং পাখি কীভাবে নড়ছে কীভাবে ঘুরছে কীভাবে ফিরছে সেটা আমরা খুব সুন্দরভাবে অনুভব করতে পারি এবং পাখি কী কোন কালারের বা কোন রঙের সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি সমস্ত কিছু পাখি দেখার মজাটাই আলাদা এবং আমি পাখি দেখার জন্য অৎ সব সময় বলবো দূরবিন বা স্পটিং স্কোপ দিয়ে দেখতে